দশদিন আগে জি সি দালাল থেকে আমি একটা লিনেন শাড়ি কিনি শাড়িটা এত্ত ভালো এত্ত সুন্দর শাড়িটা পরে আমি পরলে আমাকে বেশ সুন্দর লাগে দেখতে এবং আমার বন্ধুবান্ধব প্রত্যেকে আমার এক বান্ধবীতো আমার কাছ থেকে শাড়িটা চেয়েছে পরার জন্য শাড়িটা পরলে এত ভালো লাগে দেখতে শাড়িটা মানে আমি যদি ওরকম শাড়ি পাই আবার একটা কিনবো